নিউ বাইক সাধারণত যে ভুলগুলি করে থাকে সেগুলি হল ব্রেক মারা ব্রেক করার সময় সাধারণভাবে ঝটকা দিয়ে ব্রেক করে তারপর ইঞ্জিনে আওয়াজ তৈরি হয় এবং ঠিকঠাক মাইলেজ না দেওয়া এবং সেগুলি ঠিকঠাক মাইলেজ যাতে দেয় দেওয়া হয় তার জন্য প্রতিকার করা দরকার যেমন ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে নামী কোম্পানির এবং ব্রেকিং ব্রেকিং সিস্টেমে অয়েল তেল দিতে হবে তারপর তারপর গাড়ি সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে চালাতে হবে নতুন বাইকের ক্ষেত্রে কিছু নিয়মকানুন থাকে শহরের বাইরে যাওয়া চলে না এবং কঠোরভাবে মেনে চলা উচিত যে নিয়মগুলি সেগুলো হল ট্রাফিক আইন তো মেনে অবশ্যই চলতে হবে তারপর তারা ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি তারা অন্য আরও অনেক নিয়মকানুন আছে ইঞ্জিন ইঞ্জিনে যাতে না জল প্রবেশ করে নতুন বাইকের সময় তারপর ইঞ্জিন ইঞ্জিনকে ভালোভাবে রাখতে হবে যত্ন নিতে হবে তারপর গাড়ির যত্ন নিতে হবে নতুন বাইকের যতক্ষণ না নম্বর প্লেট বসানো হয় যাতে বাইক বাইকে ঠিকঠাক মত তেল তেল ভরতে হবে যখন গাড়ির তেল শেষ হয়ে যাবে তখন তেল ভরতে হবে নয়তো ইঞ্জিনের ক্ষতি হয় ইঞ্জিনে বাতাস তেল শেষ হয়ে গেলে বাতাস প্রবেশ করলে ইঞ্জিনের অতিরিক্ত ক্ষতি হয় এর ফলে বাইকের সমস্যা হতে পারে ইঞ্জিনে আওয়াজ হতে পারে এবং সাইলেন্সারে ধোঁয়া খারাপভাবে বেরাতে পারে বেরোতে পারে সাইলেন্সারের ইয়ে ধোঁয়ার প্রবলেম করলে হলে সেগুলো ঠিক করার জন্যে তাতে ইঞ্জিন অয়েল প্রবেশ করাতে হবে গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ পরিবর্তন করে নতুন ইঞ্জিন অয়েল দিতে হবে এভাবে গাড়ি ভালো থাকবে